আমার বন্ধু আমাকে তাদের গ্রামের কালী পূজায় নিমন্ত্রণ করেছিল নিমন্ত্রণ পেয়ে আমি তো খুবই খুশি নতুন একটা জায়গায় বেড়াতে যাব সারা দিন ঘুরব আনন্দ করব খুবই আমার ভালো লাগল কালী পুজোটা ছিল শনিবার দিন আমি শনিবার দিন সন্ধেবেলায় তাদের গ্রামে উপস্থিত হলাম গ্রামের শুরুতে দেখলাম সুন্দর একটি ফুলের গেট করেছে সচরাচর এত সুন্দর ফুলের গেট আমি কোনো দিন আগে দেখিনি ফুলের গেটটি দেখে আমি মনোমুগ্ধ হয়ে গেলাম কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখলাম সুন্দর একটি লাইটিংয়ের গেট করেছে সন্ধ্যা হয়ে গিয়েছে বলে লাইটিংয়ের গেটটি জ্বলছে দেখে আমার খুবই ভালো লাগল তারপর আমি বন্ধুর বাড়িতে পৌঁছে গেলাম গিয়ে প্রথমে বন্ধু তার মা এবং বাবার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল আমি বন্ধুর মা ও বাবাকে প্রণামটা সেরে ফেললাম গোটা গ্রামটা দেখার জন্যে আমার মনটা যেন কেমন আঁকু পাঁকু করছিল আমি বন্ধুকে বললাম চল ভাই আগে গোটা গ্রামটা ঘুরে নিই আর সেই সঙ্গে তোদের গ্রামে কী কী অনুষ্ঠান হয় কেমন হয় আমাকে একটু গল্প কর আমি আগে তো কোনো দিন এখানে আসিনি সেও খুব শুনে খুশি হল সে আমাকে নিয়ে গোটা গ্রামটা ঘোরানোর জন্য বেড়িয়ে পড়ল প্রথমে আমাকে একটি রাধাকৃষ্ণের মন্দিরে নিয়ে গেল বলল সকালবেলায় এই রাধাকৃষ্ণের মন্দিরে পূজা হয়ে গিয়েছে তারপর একটি পঞ্চানন মন্দিরে নিয়ে গেল আমাকে বলল এই পঞ্চানন মন্দিরের পূজাটা রাত দশটার সময় হয় আমি বললাম সারা রাত ধরে পূজা হয় ও বলল হ্যাঁ সারা রাত ধরে পূজা হয় এবং কালী পূজাটা হয় সবার শেষে একদম ভোরবেলা আমি বললাম সারা রাত ধরে লোক জেগে থাকে আনন্দ করে বলছে হ্যাঁ সারা রাত ধরে আমাদের গ্রামে লোক বিভিন্ন জায়গায় পূজা দেয় জেগে থাকে এবং আনন্দ উপভোগ করে আমি তাকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে এই সারা রাত অনুষ্ঠান করার পর আগামীকাল কী হয় ও বলল আমাদের এই পূজাকে কেন্দ্র করে আমাদের গ্রামে পাঁচ দিন ভর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমি বললাম এত একটা ছোট্ট গ্রামে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হয়ে থাকে এত খরচ আয়োজন করে কী করে বলল সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করে এবং অর্থনৈতিকভাবে সবাই আমাদেরকে সাহায্য করে তা আমি জিজ্ঞাসা করলাম আগামীকাল বা আগামী দিনগুলোয় কী কী অনুষ্ঠান হচ্ছে তোদের গ্রামে ও তখন আমাকে বলল আজ সারা রাত ধরে পূজা হবে এবং আগামীকাল ঠিক দুপুর দু ঘটিকায় আমাদের এই যে বড় ফুটবলটা ফুটবল ময়দানটা তুমি দেখতে পাচ্ছো এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রিবেলা হবে বিচিত্রা অনুষ্ঠান আমি জিজ্ঞাসা করলাম সাংস্কৃতিক অনুষ্ঠানে কী কী হয় ও বলল নাচ গান আবৃত্তি অঙ্কন প্রতিযোগিতা আমি বললাম কারা এই অনুষ্ঠানে যোগদান করে ও আমাকে বলল গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা কাকিমারা মায়েরা দাদারা কাকুরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জনরা অংশগ্রহণ করে আমি তো শুনে খুবই খুশি হলাম যে একটা এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামে প্রত্যেকেই অংশগ্রহণ করে অনুষ্ঠানটি রাত আটটার সময় শেষ হয়ে যায় আমার বন্ধু আমাকে সে জানাল তারপর আমি জিজ্ঞাসা করলাম বিচিত্রা অনুষ্ঠানটি কখন শুরু হয় সে আমাকে বলল বিচিত্রা অনুষ্ঠানটি ঠিক রাত্রি ন ঘটিকায় শুরু হয় আটটা থেকে নটা পর্যন্ত গ্রামের লোকসভায় যে যার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আবার পুনরায় মাঠে চলে আসে এবং রাত নটা থেকে রাত একটা পর্যন্ত এই বিচিত্রা অনুষ্ঠানটি হয় তা আমি জিজ্ঞাসা করলাম বিচিত্রা অনুষ্ঠানে কারা কারা আসেন বলল প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হয় তো বিভিন্ন সময় বিভিন্ন সঙ্গীত শিল্পীরা এখানে অনুষ্ঠান করতে আসেন আমি বললাম অনুষ্ঠানে কত লোক হয় বলল আমাদের ওই অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজারের মতো লোক হয় আমি জিজ্ঞাসা করলাম তোদের গ্রামে তো এত জনসংখ্যা নয় বলল আশেপাশের গ্রাম থেকে প্রচুর লোক আসে এই অনুষ্ঠানটি দেখার জন্য তারা আসে এবং আনন্দ উপভোগ করে এবং আগামী চার দিনভর কোনো দিন হবে যাত্রা অনুষ্ঠান কোনো দিন হবে নাটক কোনো দিন হবে পুতুল নাচ কোনো দিন হবে গাজন এই নিয়ে আমাদের এই কালী পূজা উপলক্ষে পাঁচ দিনভর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমি জিজ্ঞাসা করলাম তাহলে এই পাঁচ দিনভর গ্রামের মানুষ কি এই নিয়েই পড়ে থাকে বলল হ্যাঁ সারা বছর বিভিন্ন লোক বিভিন্ন কাজে যোগদান করে আর এই পূজাকে উপলক্ষ্য করে এই পাঁচ দিনভর গ্রামের মানুষ আনন্দ উপভোগ করে এবং গ্রামের মানুষ এই নিয়েই হচ্ছে সারা বছরকে কেন্দ্র করে এই নিয়েই হচ্ছে আশায় থাকে যে কোন এ বছর কী অনুষ্ঠান হবে তা আমি জিজ্ঞাসা করলাম এই যে যাত্রা অনুষ্ঠানটি হয় কারা অংশগ্রহণ করে বাইরের লোক না গ্রামের লোক ও আমাকে জানাল না এই যে যাত্রা অনুষ্ঠানটি হয় গ্রামে সবাই হচ্ছে অংশগ্রহণ করে যাত্রায় যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করে সবাই হচ্ছে আমাদের গ্রামের কেউ আমার কাকু কেউ জেঠু কেউ পাড়ার ভাই আমি বললাম বাইরের কোনো শিল্পীরা অংশগ্রহণ করে না বলল না বাইরের কোনো শিল্পীরা এখানে অংশগ্রহণ করে না সমস্ত শিল্পীরাই হচ্ছে আমাদের গ্রামের তা আমি বললাম যাত্রা অনুষ্ঠানটি কেমন হয় ও বলল আমাকে যে খুব সুন্দর হয় পারলে তুই এবছর যাত্রা অনুষ্ঠানটা দেখে যা আমারও মনে মনে খুব আগ্রহ হল যে দেখি গ্রামের লোকেরা কেমন যাত্রা অনুষ্ঠানটি করে এই আশায় আমিও ওদের বাড়ি রবিবার দিন থেকে গেলাম এবং সোমবার দিনও থেকে গেলাম সত্যি দেখলাম গ্রামের লোক এত ভালো যে যাত্রা করতে পারে আমার আগে এই নিয়ে সন্দেহ ছিল কিন্তু গ্রামের মানুষ এত সুন্দর যাত্রা করতে পারে দেখে আমার আমি খুব মনোমুগ্ধ হয়ে পড়লাম আমি তাকে বললাম হ্যাঁ রে তোদের গ্রামে শুধু কি এই কালী পূজা উপলক্ষ্য করেই কি শুধু এই অনুষ্ঠান হয় না আর বছরে অন্যান্য কোনো অনুষ্ঠান হয় ও আমাকে জানাল যে না আমাদের গ্রামে শুধু এই কালী পূজাকে কেন্দ্র করেই এই অনুষ্ঠানটা হয় এছাড়াও গ্রামে আরো আর একটা আকর্ষণীয় অনুষ্ঠান হয় আমি জিজ্ঞাসা করলাম সেই অনুষ্ঠানটি কী অনুষ্ঠান ও আমাকে বলল বসন্ত উৎসব আমি বললাম বসন্ত উৎসব সেটি আবার কী বলছে দোল খেলার দিনে একটি অনুষ্ঠান হয় সেটাকে আমরা বলি বসন্ত উৎসব আমি বললাম সেই অনুষ্ঠানটি কীভাবে হয় সে আমাকে জানাল যে তাদের গ্রামে মেয়েরা কাকিমারা এবং দাদারা সারা বছর বিভিন্ন গানে তারা নাচ তুলে রাখে এবং গ্রামের বিভিন্ন জায়গায় তারা সেই নাচগুলি পরিবেশন করে এবং দুপুরবেলা আমাদের এই মাঠটিতে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান হয় এবং সন্ধ্যাকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমি জিজ্ঞাসা করলাম পাড়ার মেয়েরা কাকিমারা জেঠিমারা সবাই এই নৃত্যে অংশগ্রহণ করে ও আমাকে জানাল যে হ্যাঁ আমি বললাম এরা এত সময় পায় কী করে ওরা বলল বাড়ির কাজের ফাঁকে ফাঁকে ওরা নিজেদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিজেরা তৈরি হয় এবং খুব সুন্দর হচ্ছে ওরা এই অনুষ্ঠানটি করে থাকে তো আমি বললাম এই অনুষ্ঠানটি তাহলে কখন হয় ও আমাকে জানাল এটি প্রত্যেক বছর দোল খেলার দিনেই এই অনুষ্ঠানটি হয়ে থাকে তা আমি বললাম এ বছর তাহলে কিন্তু আমি তোদের এই অনুষ্ঠানটি দেখতে আসব ও আমাকে জানাল হ্যাঁ অবশ্যই আসবি তুই না এলে অনুষ্ঠানটি দেখবি আনন্দ করবি আমারও কিন্তু খুব ভালো লাগবে এই আশা নিয়ে আমি ওদের গ্রাম থেকে চলে এলাম এবং সত্যি ওদের গ্রামে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখলাম দেখে আমার মনোমুগ্ধ হয়ে গেল এবং আমি যত দিন বাঁচব এই অনুষ্ঠানটি আমার মণিকোঠায় গাঁথা থাকবে